আমার চিত্রকলার বিষয়ে প্রশিক্ষণ আছে এবং আমি মনে করি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে কেননা মানুষ শুধু লেখাপড়া শিখলেই এ বড়ো হয়ে যায় না তাকে সবদিক থেকেই বড়ো হতে হয় আঁকার দিক থেকেও বড়ো হতে হয় এবং যে কোনো চিত্রকলার সবদিক থেকেই বড়ো হতে হয় কারণ মানুষ এক দিকে বড়ো হয়ে হয় না যে মানুষ সব কিছু পারে সেই মানুষই প্রকৃত সফল মানুষ এবং প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠতে পারে এবং সব কিছু শিক্ষাই আমাদের জীবনে প্রয়োজন সেই জন্য আমার মনে হয় যে চিত্রকলা শিক্ষাটাই একটা বিশাল বড়ো শিক্ষা সেই শিক্ষা সবাই গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে আমার মনে হয় যে সবারির এই শিক্ষায় আয় লিপ্ত থাকা প্রয়োজন